হ্যাঁ আমাদের এখানে নদীয়া জেলার অবদান রাখে কিছু কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় গঠন এখানে মেয়েদেরকে দারুণভাবে সাহায্য করেছে আজকাল মেয়েদের এমনভাবে গোষ্ঠী তৈরি হয় আলাদা আলাদা গ্রুপে তারা কিন্তু তাদের নিজেদের পেট নিজেরাই চালাতে পারেন কারও ওপর কিন্তু তা ওনারা নির্ভর হন না আজকালের মেয়েদের অনেক রকম পরিষেবা ব্যবস্থা ওইখানে গড়ে উঠেছে এখানে কাছাকাছি বৃদ্ধাশ্রমকেও কিন্তু দেখতে পাওয়া যায় ক্রমশ কিন্তু বৃদ্ধাশ্রম এখানে বেড়েই চলেছে কারণ আজকাল বৃদ্ধাশ্রম মানেই হচ্ছে যাদেরকে মা বাবাদেরকে তারা ঘর থেকে তিনারা বার করে দেন তিনাদের থাকবার বাড়ি থাকে না তারা বৃদ্ধাশ্রমে এসে কিন্তু বসবাস করেন আমি একবার গিয়েছিলাম আমার তো বেদনায় যেন ভরে উঠেছিল ভিতরটা যেমন কেমন করাচ্ছিল তাদেরকে কষ্টে দেখে কারণ আমার যখন বয়স হবে আমারও তো এরকম একটা দিন আসতে পারে সেই বেদনা সেই বেদনা যেন আজও আমি ভুলতে পারিনি তার ওই কষ্টের কথা তার তিনি তার কষ্টের কথা আমাকে বোঝালেন যে জানো মা আমি এত কষ্ট করে ছেলে মেয়েকে বড় করলাম আজ ওরা কী করল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল আর এখানে কী হয় না গ্রামীণ উন্নয়ন সোসাইটির শিক্ষাও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে অনেক রকমের শিক্ষার ব্যবস্থাও এখানে কিন্তু দেখা দিয়েছে এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবও কিন্তু সন্ন্যাসী হয়েছিলেন আমাদের পাশের বাড়িতেও তাকে দেখা গিয়েছিল তিনি কিন্তু সন্ন্যাস ধর্ম করেছিলেন সংসারে কিন্তু তিনি ছিলেন না তার সংসারের প্রতি একদম মন ছিল না তাই তিনি সংসার ধর্ম ছেড়ে তিনি সন্ন্যাসী ধর্মে কিন্তু পালন করেছিলেন তাই এ দেখেও বোঝা যায় যে রামকৃষ্ণদেবকেও দেখে বোঝা যায় যে তিনিও সন্ন্যাসী ধর্মই কিন্তু গ্রহণ করেছিলেন